হ্যালো

হ্যাঁ বলুন

হ্যাঁ অবশ্যই পাওয়া যায়

হ্যাঁ তো কি আপনি আপনি কী ফু কী ফুলের গেট সাজাবেন বলছেন হ্যাঁ সব রকমেরই ফুল আছে আপনি আপনি যদি গেট সাজাতে গেট সাজাতে চান তাহলে গাঁদা ফুলের তাহলে ওরকম তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পড়বে না কম সম কি করে হবে আর এমনি এমনি খাট টাট মানে বিয়ের খাট টাট সাজানোর জন্য সেখানে তো আর গাঁদা ফুল দেওয়া যাবে না সেখানে রজনীগন্ধা সেখানে ওরকম সাত হাজার সাত আট হাজার টাকা লাগবে

মানে কত করে দিতে পারবেন আপনি আচ্ছা